নানা ধরনের সরকারি স্ক্যামের জন্য যেমন সরকারি হসপিটাল স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্যকেন্দ্র এবং ফ্রিতে কোন ক্যাম্পের সুবিধা ঘটানো হয় ওই যেমন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য যে সমস্ত কম দামের ঔষধ বিলোনোর জন্য মানুষরা এগিয়ে আসে এবং সর্বপ্রথম সর্বপ্রথম রাস্তাঘাট বানানো খুব প্রয়োজন হয় কারণ এই রাস্তার মাধ্যমে যাতে অ্যাম্বুলেন্সে করে সমস্ত রোগীদের যাতায়াতের সুবিধা হয় এবং ওই রোগীদের নিয়ে এবং খুব সহজেই এই এবং হসপিটালে পৌঁছানো এবং তাড়াতাড়ি পৌঁছানোর প্রয়োজন হয়ে থাকে তাই সমস্ত রাস্তাঘাট ভালোভাবে বানিয়ে রাখার দায়িত্ব সমস্ত সরকারের ওপর পড়ে থাকে এবং এই স্কিমের কারণে স্বাস্থ্যসেবাও উন্নত করা যায় এবং এবং এই স্বাস্থ্য কেন্দ্রেতে সকল টেস্টের জন্য সকল প্রকার মেশিন এবং সকল প্রকার জিনিসের প্রয়োজন ঘটে থাকে এই সমস্ত জিনিসের প্রভাব যেমন না কোন ব্যক্তির ওপর তার অর্থের ওপর পড়ে তার জন্য দেখতে হবে সরকারকে এবং সরকার যাতে তাকে সদৃঢ়ভাবে সাহায্য করে তার জন্য সরকারের কাছে খুব অনুরোধের মাধ্যমে জানাতে হবে যে সমস্ত জিনিস খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব হয়